হ্যাঁ আমি ডিজিটাল শিল্পটাকে অনেকই উন্নতির দিক থেকে নিয়ে যাচ্ছে কেননা এখন সমস্ত কিছুতেই ডিজিটালভাবে হচ্ছে আর সরকারও নিয়ম করেছে যে ডিজিটাল পদ্ধতিতেই সমস্ত কিছু হোক যেমন আধার কার্ডের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নানা জায়গায় রেশন দেওয়া হচ্ছে সমস্ত আধারকে আধার কার্ডের ফিঙ্গার প্রিন্ট মাধ্যম সিম নেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু এমনকি ব্যাংকে কত টাকা আছে সেই টাকা কীভাবে তোলা যাবে এইভাবেই তারা নানা প্রযুক্তিগত দিক থেকে কাজে লাগিয়েছে ডিজিটাল শিল্পকে এই ডিজিটাল শিল্প ভবিষ্যতে আরো এগিয়ে যাবে আর এটা অবশ্যই মানুষের দ্বারাই সৃষ্টি সমস্ত শিল্পই মানুষ দ্বারাই শিল্প তাদের মাথা থেকে নানা ধরনের নিত্য নতুন শিল্প বেরিয়ে আসছে আর সেই শিল্পগুলোকেই তারা বুদ্ধিগুলোকেই কাজে লাগিয়ে তারা নিত্য নতুন শিল্প তৈরি করছে এবং তাতের মত তার দেখছে যে তারা কোন শিল্পে বেশি ফল পাচ্ছে আর যেই শিল্পটাই বেশি ফল পাচ্ছে সেটাই উন্নত হচ্ছে সমস্ত কিছুই সৃষ্টি মানুষের দ্বারা মানুষ তাদের নিজেদের স্বার্থে তারা নিত্য নতুনভাবে জগৎকে তৈরি করছে এবং গড়ে তুলছে এবং এইভাবেই শিল্পকেও তারা এগিয়ে নিয়ে যাচ্ছে আর ভবিষ্যতে ডিজিটাল শিল্প প্রচুর উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে